আমার বাড়িতে কালীপুজো হয় আগে মন্দিরটি ছিল মাটির এখন পাকার মন্দির তাই মন্দিরটিতে খুব জাঁকজমিয়ে পুজো করানো হয় অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই খোঁজা হয় পুজোর দিনে খুব আনন্দ হয় সকাল থেকে পুজোর আয়োজন নিয়েই থাকি সকাল থেকে পুজোর আয়োজন আগে ফুল তুলি চাল ফুল ফল সব কিছুর জোগাড় করি তারপরে পাড়া প্রতিবেশী লোকজনেরা আসে দুপুরবেলা রান্নার আয়োজন করা হয় আমিই সে রান্না করি আমি নিজের হাতে তাদেরকে রান্না করে খাওয়াই সবকিছু রান্না করার পরে তাদেরকে আসন বিছিয়ে খেতে দিই আবার রান্না করার পর খাওয়া দাওয়া হওয়ার পরে বিকেলবেলা আবার খুব জাঁকজমিয়ে পুজো হয় পুজোর সব জোগাড় জোগাড় পাতি করে দিয়ে ফুল তোমার হচ্ছে ফল ফল কুঁচোনো ফুল দেওয়া ফুলের মালা গাঁথা সবকিছু হয় সেদিন খুব বাড়িতে আনন্দ হয় ধূপ ধুনো দিয়ে পুজো দেওয়া হয় আবার রাতে পুজো হওয়ার পরে ছাগল বলি হয় সেই ছাগল রান্না করা হয় আমি নিজের হাতে সেই ছাগলে মাংস রান্না করি এবং কত লোকজন সেদিন বাড়িতে আসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে দিয়ে চলে যায়